হ্যাঁ হ্যালো ও হুম বলছিলাম যে আপনার কি নার্সিং সেন্টার আছে ও আমার মেয়েকে ভর্তি করার ব্যাপার ছিলো তো তো আপনার স্কুলে কীরকম কী ফেসালিটি আছে কত বছরের কোর্স আছে আর কত টাকা লাগবে

হুম হুম ও নার্সিংটা জিএনএম করানো হবে না এলএম এলএনএম করালে ভালো হবে কোনটার সুবিধার কি ভালো আচ্ছা ঠিক আছে দু বছরের কোর্স আর জায়গাটার নাম বলুন ঠিক তাহলে আপনার সঙ্গে কোথায় দেখা করতে যেতে হবে একটু ঠিকানাটা দিয়ে দেবেন ঠিক আছে ওকে